হ্যালো হ্যাঁ ভালো আছো আচ্ছা ওই কে কআরসি কোচিংয়ে ক্লা কোচিংয়ে গিয়েছিলাম তো কেমন কোচিংটা আমি তো একদিন গিয়েছিলাম জান হ্যাঁ আমি তো একদিন গিয়েছ অতটা জানি নি যে কোন স্যার কেমন পড়ায় ওখানে কেমন পড়াশুনো হয় তা তুমি যাও তো ওটা বললে আমি একটু ভালো হয়

ও হ্যাঁ সেটাই শুনছিলাম কারণ আমি নতুন তো জানি না তুমি যাও পুরোনো অনেকদিন থেকে পড়ো তো সেই জন্য তোমাকে কাছে শুনছিলাম যে ভালো কোচিংটা ভালো সব সাবজেক্টে ভালো পড়া পড়ায় কী কী সেই জন্য

আচ্ছা তাহলে কাল থেকে একসঙ্গে দু দুজন যাবো হ্যালো না তাহলে ওই কাল যাওয়ার সময় আমাদের ফোন করে ডেকে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আমার ওরকম কাউকে পেলে আমি বলবো হ্যাঁ ভালো হচ্ছে